পশ্চিমবঙ্গ ভারতের একটি অবিশ্বাস্য রাজ্য তার সংস্কৃতি শিল্প সংগীত এবং সুস্বাদু খাবারের জন্য বিখ্যাত পশ্চিমবঙ্গ বিভিন্ন প্রাচীন লোকনৃত্য সংগীতের আবাসস্থল বাংলা আজ যা ভাবছে বাকি ভারত আগামীকাল তা ভাববে এটা বলে দেয় যে বাংলার মানুষের কি সমৃদ্ধ জেনেটিক উত্তরাধিকার রয়েছে রাজা রামমোহন রায় এবং বিদ্যাসাগরের মতো মহান সমাজ সংস্কারকদের আবাসস্থল ছিল বাংলা রামকৃষ্ণ পরমহংসদেব এবং নোবেলজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরেরও জন্ম বাংলার মাটিতে আজ বাঙালিরা ঐতিহ্যগত মূল্যবোধ এবং আধুনিক ঐতিহ্যের মিশ্রণকে প্রতিফলিত করে শিল্প নৈপুণ্য সংগীতের প্রতি তাদের গভীর সম্পর্ক রয়েছে এবং প্রধান সমাজতন্ত্রে বিশ্বাস করে পশ্চিমবঙ্গের সংগী সংগীতের মধ্যে রয়েছে একাধিক আদি গানের ধরন যেমন বাউল বিষ্ণুপুর ঘরানা কিষাণ শ্যামা সংগীত অষ্টক গান লালনগীতি রবীন্দ্রনাথ রবীন্দ্র সংগীত নজরুলগীতি অতুল প্রসাদী দ্বিজেন্দ্রগীতি প্রভাত সংগীত কীর্তন কান্তগীতি গণসঙ্গীত আধুনিক গান বাঙালি রক ইত্যাদি বাউল গায়করা বাউল গান এবং বাদ্যযন্ত্রের এক রহস্যময় দল গ্রামাঞ্চলে অত্যন্ত জনপ্রিয় তারা একটি খমক একতারা এবং দোতারা ব্যবহার করে বাউল গান সঞ্চালন করে থাকে লালন ফকিরের বাউল গানগুলো লালনগীতি নামে পরিচিত তার গানের মাধ্যমে উনিশ শতকে বাউল গান বেশ জনপ্রিয়তা অর্জন করে এছাড়াও নজরুলগীতি বা নজরুল সংগীত বাংলা ভাষায় অন্যতম প্রধান কবি ও সংগীতজ্ঞ কাজী নজরুল ইসলাম লিখিত গান তার সীমিত কর্ম জীবনে তিনি তিন হাজারেরও বেশি গান রচনা করেছেন তার কিছু গান জীবদ্দশায় গ্রন্থাগারে সংকলিত হয়েছিলো যার মধ্যে রয়েছে গানের মালা গুলবাগিচা গীতি শতদল বুলবুল ইত্যাদি পরবর্তীকালে আরও গান সংগ্রহীত হয়েছে এছাড়াও রয়েছে ছৌ নাচ রাজ্যের সবচেয়ে ব্যাপকভাবে প্রচলিত উপজাতি ও নৃত্যের ফর্মগুলির মধ্যে একটি নৃত্যটি মার্শাল আর্ট অ্যারোবিকস এবং অ্যাথলেটিক্স উদযাপন থেকে শুরু করে শৈববাদ শক্তি এবং বৈষ্ণব ধরে পাওয়া ধর্মীয় থিমগুলির সাথে একটি কাঠামোগত নাচ পর্যন্ত বিস্তৃত নিত্যের দ্বারা গল্পগুলি রামায়ণ এবং মহাভারতের মহান মহাকাব্য থেকে নেওয়া হয়েছে এছাড়াও রয়েছে সাঁওতাল নিত্য সাঁওতাল নৃত্য একটি অত্যন্ত প্রাণবন্ত এবং প্রফুল্ল নিত্য যা সাঁওতালি উপজাতির পুরুষ ও মহিলা উভয়ের দ্বারা সঞ্চালিত হয় নাচের থিমটি লিঙ্গ সমস্যা এবং জমির অধিকার সম্পর্কিত এটি বসন্ত উৎসব উদযাপনের জন্য সঞ্চালিত হয় জেলার সাহিত্য সংস্কৃতি ও লোক জীবনের ঐতিহ্যকে ধরতে গেলে প্রয়োজন সেই অঞ্চলের প্রাচীন ইতিহাসকে ফিরে দেখা তাই পূর্ব মেদিনীপুরের সাহিত্য সংস্কৃতির চর্চার আলোচনা এই জেলার অন্তর্ভুক্ত জনপদগুলির অতীতকে বাদ দিয়ে সম্ভব নয় কারণ ইতিহাসের পথ ধরে আসে বর্তমানের বাস্তবতা আর ভবিষ্যতের হাতছানি মধ্যযুগে তমলুকের আর এক বিশিষ্ট কবি ছিলেন জগন্নাথ তাম্রলিপ্তে রাজা কমলনারায়ণের সভাকবি ছিলেন তিনি রাজার অনুরোধে তিনি শীতলামঙ্গল পালা রচনা করেন মধ্যযুগের পরবর্তীকালে বলরাম চক্রবর্তী এবং মুরলীধর দাস এই দুজন কবি তমলুকের আশেপাশে বসবাত কততেন বলে জানা যায় পুঁথিপাঁচালী এবং মঙ্গলকাব্যের যুগ পেরিয়ে তমলুক আধুনিক মুদ্রণ যন্ত্রের সময় প্রবেশ করে উনিশ শতকের শেষ দিকে তমলুক থেকে প্রকাশিত প্রথম মুদ্রিত প্রবন্ধটির নাম বিজ্ঞান শিক্ষা বিষয়ক প্রবন্ধ